আমার প্রিয় বাইকগুলি হলো অ্যাপাচি রয়্যাল এনফিল্ড এমটি ফিফটিন আর ওয়ান ফাইভ এছাড়াও রয়েছে হণ্ডা ডিসকভার হণ্ডা শাইন এসপি হণ্ডার অ্যাভিয়েটার এছাড়াও রয়েছে হিরোরও অনেক বাইক রয়েছে এগুলি আমার পছন্দের বাইকের মধ্যে এক একটি আমার কাছে এখন হণ্ডার অ্যাভিয়েটারের বাইকটি রয়েছে আমি যখন ভবিষ্যতে আবার বাইক কিনবো তখন আমি রয়্যাল এনফিল্ড কিনতে চাই রয়্যাল এনফিল্ড আমার খুবই পছন্দের একটা বাইক ওই বাইক বাইকের যে দেখা যে দৃশ্যটা ওটা একটা আলাদাই স্মার্টনেস যেটা আমাকে খুবই ভালো লাগে এবং আমার খুবই পছন্দের সেই জন্য বাইক কারণ আমি যদি ভবিষ্যতে আবার বাইক কিনি তখন আমি ওই রয়্যাল এনফিল্ডটাই কিনতে চাই তাছাড়াও মাইলেজ অবশ্য কম কিন্তু হলেও ওই বাইকটা আমার খুবই পছন্দের সেই জন্য আমি ওই বাইকটাই কিনতে চাই বাইক চালানোর জন্য অন্যান্য অনেক বাইক আছে যেগুলো খুবই আরামদায়ক বলে আমি মনে করি আমার মনে করার যে বাইকগুলো চেয়ে আরামদায়ক সেই জন্য হণ্ডার বেশিরভাগ গাড়ি আরামদায়ক বলে আমার মনে হয় কিন্তু তার মধ্যেও যদি বলতে হয় নাম উল্লেখ করে তাহলে বলতেই হবে যে হণ্ডার ডিসকভার আছে হণ্ডার শাইন এসপি আছে যেগুলো খুবই আরামদায়ক আমার মনে হয় কারণ হাই পিকাপের গাড়ি সমস্ত সবসময়ই ভালো কিন্তু কিছু ক্ষেত্রে দেখতে হয় যে হাই পিকাপ তো সবাই চালাতে পারে না তবু আমার মনে হয় যে এই বাইকগুলো যে আরামদায়ক চালিয়ে আরাম পাওয়া যায়